আমরা যেহেতু বাঙালি ও হিন্দু সেখানে আমরা শুভ কাজ করতে গেলে পুজো অর্চনা করে ব্রাহ্মণ ডেকে গঙ্গজল ছড়িয়ে শুদ্ধ হয়ে নতুন বস্ত্র পরে ঠাকুরের কাছে প্রার্থনা করে শুভ কাজ শুরু করি